বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো জেলায় জেলায় বসছে তাতে পুরুলিয়া জেলা ব্যাপক সাড়া ফেলেছে তার মধ্যে অন্যতম হল পুরুলিয়া জেলার বিভিন্ন ক্যাম্পে এখন লক্ষ্মীর ভান্ডার আধার কার্ড সংশোধন রেশন কার্ড সংশোধন রেশন কার্ডে আধার কার্ড লিংক করা এই সমস্ত নানান কর্মসূচি পালন করছে সরকারি বিভিন্ন কর্মচারীরা এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পুরুলিয়ার সরকারের দ্বারা বিভিন্ন যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে ঢেলে সাজানো হচ্ছে যার ফলে পুরুলিয়ার পর্যটন কেন্দ্র হিসাবে একটা সুপরিচিত নাম হয়ে উঠেছে এবং পুরুলিয়া জেলায় আগে পর্যটন শিল্প বলতে সেভাবে কিছু মানুষ জানতো না কিন্তু বর্তমানে বাইরের নানান পর্যটক পুরুলিয়ায় আসছে এবং ভিড় জমাচ্ছে পুরুলিয়াতে যার ফলে গ্রামীণ যে অর্থনৈতিক অবস্থা তার উন্নতি যেমন হয়েছে এবং তার পাশাপাশি অনেক মানুষ কর্ম সংস্থান পেয়েছে